হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কল্পনাদি বলছি কে বলছেন আচ্ছা আচ্ছা বলুন আচ্ছা আচ্ছা ভালো আছেন তো অনেক দিন আগে দেখা হয়েছিল আপনার সঙ্গে দিদি হুম হুম হ্যাঁ হ্যাঁ আমাদের তো লোকের জমিতে জমিতে খেটে এখন তবে একটা আমি কারখানায় আছি কলকাতার একটা কারখানায় শ্রমিকের কাজ করছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নেওয়া যাবে তবে এখন এই পুজোর সিজন তো একটু চাপের মধ্যে আছে তো অফিসের লোকেরা আছে চাপের মধ্যে রয়েছে যখন একটু ফাঁকা হবে তখন আমার তো নাম্বারটা রয়েইছে দিদি আপনার তাহলে ওই নাম্বারটা দিয়ে মালিকের সঙ্গে একটু যোগাযোগ করানোর চেষ্টা করা যাবে যে এনাকে নেওয়া যায় কি না কাজে হুম সেই হ্যাঁ দুজনে একসাথে থাকলে ভালোই হবে অনেক দিন আগে সব দেখা হয়েছিল কথা হয়েছিল এখন তো সব কাজের মধ্যে ঢুকে গেছি না দোকানে কাজের মধ্যে কারখানায় ঢুকে গেছি একবারে বন্দি ঘর যেতেও সময় পাইনি যাকে বলে ঘর যেতেও সময় পাইনি এমন অবস্থা হ্যাঁ হ্যাঁ প্রচুর প্রচুর হ্যাঁ প্রচুর অবস্থা খারাপ আমিও ওই ঘর যেতে পারি না ফোনের মাধ্যমে পয়সা পাঠিয়ে দিই সেখানে সব ছেলেপুলেরা সব রয়েছে পড়াশুনো করে সেই তো প্রচুর সমস্যা দেশে প্রচুর সমস্যা কাজ বাজ কোথাও নেই বললেই চলে প্রচুর সমস্যা দেশে কোথাও যে কাজ করব কোথাও যে কোথাও যে কাজ করব তারও সময় নেই প্রচুর সমস্যা দেশে কাজ পাওয়া মানে মুশকিল ব্যাপার খুব মুশকিল ব্যাপার যাকে বলে আপনার নাম্বারটা আমি লিখে রেখেছি ফোনেতেই আছে ফোন এসেছে যখন লোড করা লোড করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলে রাখব যদি আপনাকে নেওয়া যেত অবস্থা তো আপনার বুঝতেই পারছি হ্যাঁ